গত পরশুদিন আমি সুলেখা গার্মেন্টস থেকে যে জামাটি ক্রয় করেছিলাম সেটি অতীব জঘন্য সেটি প্রথমবার জলে ধোয়ার পরেই সেটি রং ছাড়তে শুরু করে আমি এই দোকান থেকে আর কোনো দিনও কোনো জিনিস ক্রয় করবো না